মুরগির জন্য প্রজনন কর্ম শুরুতে নিযুক্ত খামারে এবং বাড়ির পিছনের দিকে হাঁস পালনকারীরা তাদের পালের মধ্যে পছন্দসই বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করার জন্য একটি সূক্ষ্ণ প্রক্রিয়া গ্রহণ করে যেমন উচ্চ ডিম উৎপাদন শক্তিশালী স্বাস্থ্য এবং অনুকূল বৃদ্ধির হারের মতো পছন্দ বৈশিষ্ট্যের অধিকারী পিতা মাতা পাখির নির্বাচনের ওপর ফোকাস সহ জেনেটিক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পালকের রং আকার এবং গঠনের মতো শারীরিক বৈশিষ্ট্যগুলিও বিবেচনা করা হয় নির্দিষ্ট জাত মানগুলির সাথে সারিবদ্ধ করে জেনেটিক বৈচিত্র্য বজায় রাখার জন্য অত্যাধিক ইন ব্রিডিং এড়ানো গুরুত্বপূর্ণ যা স্বাস্থ্য সমস্যা এবং জীবনশক্তি হ্রাস করতে পারে সঙ্গী বাছাই করার সময় কৃষকরা পাখিদের বংশ ও বংশ বিবেচনা করে বৈশিষ্ট্যগুলোকে উন্নত করার জন্য একটি জেনেটিক ব্যাকগ্রাউণ্ডের সাথে যাতে যুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখে উপরন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্যের উত্তরাধিকার সম্পর্কে একটি পুঙ্খানুপুঙ্খ বোঝাপড়া অবগত সঙ্গমের সিদ্ধান্তের জন্য এটি একটি অপরিহার্য একটি শক্তিশালী এবং স্থিতিস্থাপক পাল নিশ্চিত করার জন্য সম্ভাব্য প্রজননকারী পাখির স্বাস্থ্য এবং মেজাজ পর্যবেক্ষণ করা সমানভাবে গুরুত্বপূর্ণ ছানা এবং অল্পবয়স্ক প্রাণীদের যত্ন নেওয়ার সাথে সর্বোত্তম পরিবেশগত অবস্থা প্রদান করা জড়িত পর্যাপ্ত তাপ পুষ্টি এবং শিকারিদের থেকে সুরক্ষা কৃষকরা প্রায়ই ছানাদের জন্য উপযুক্ত তাপমাত্রা বজায় রাখার জন্য ব্রুডার ব্যবহার করেন যা মুরগির কাছ থেকে তারা যে উষ্ণতা পাবে তা অনুকরণ করে সঠিক পুষ্টি সুস্থ বৃদ্ধির জন্য অত্যাবশ্যক এবং কৃষকরা সাধারণত প্রয়োজনীয় পুষ্টি সমৃদ্ধ বিশেষ চিক ফিড প্রদান করে